হ্যাঁ হ্যালো বুদ্ধদেব বাবু বলছেন তো ভালো আছেন তো আমি বর্ণালী বলছি আগেবার আমরা সে গেছিলাম বেড়াতে আপনার গাড়ি করে এবারে কিন্তু দাদা আমার একটা ভালো গাড়ি চাই বুঝলেন আমরা আবার ফ্যামিলি নিয়ে পুরী যাবো ঠিক করেছি বুঝলেন আমরা সাতজনই যাবো আর এবারে কিন্তু পাঁচ ছ দিন থাকবো বুঝলেন হ্যাঁ এবারে ভাবছি পুরী যাবো বুঝলেন পুরীটা ঘোরা হয় নি তো পুরী যাবো না ছ দিন ছ দিন পাঁচ রাত হ্যাঁ একটা একটা গাড়িই করবেন বড়ো গাড়ি হ্যাঁ আপনি সমস্ত কিন্তু খাওয়া লজ মিলিয়ে এমন কি চারিদিকে যে ঘুরবো চিল্কা হ্রদ যাবো ধরুন সমস্ত কিছু ঘোরার দায়িত্ব আপনার হ্যাঁ এবারে আপনি কি রকম কি নেবেন কি রকম কি পড়বে সব বুঝিয়ে বলুন দুটো হলেও হবে তিনটে হলেও কোনো অসুবিধা নেই বাচ্চা দুটো আছে তো দাদা তা আমি চাইছি কি সমুদ্রের ধার দেবেন হ্যাঁ কারণ বয়স্ক দুজন আছে তো তারা তো যেতে পারবে না হয়তো ঘরে বসে বসেই কিছু দেখলো ভালো লাগলো হ্যাঁ আমরা এই সামনের বারো তারিখে ঠিক হ্যাঁ হ্যাঁ এই নভেম্বরের বারো তারিখেই যাবো হ্যাঁ

আচ্ছা না আপনি একটা লোক ব্যবস্থা করে দাদা আমরা যেয়ে না আমরা নিজেরা গেলে না অতোটা ঘুরতে পারি না বুঝতে পারছেন আর যদি একটা লোক করে দেন যেভাবে ঘুরে আমরা আনন্দটা পাই অনেক সুবিধা আপনি একটা দেখে নিজেদের মধ্যে একটা লোক করে দিবেন তাহলে যেহেতু যাচ্ছি দেখা হবে তো হ্যাঁ পুরী তো অবশ্যই যাবো পুরীতে দুদিন থাকবো তারপরে চিলকা হ্রদ যাবো তারপরে সাইড সিনগুলো আপনি ঘুরাবেন হ্যাঁ একটা নতুন ইয়ে হয়েছে না নতুন বৃন্দাবন সেই বৃন্দাবনে কিন্তু অবশ্যই যাবো আমার মা যাচ্ছে শাশুড়ি মা যাচ্ছে হ্যাঁ

হ্যাঁ

শুনুন আপনি পয়সার দিকে চিন্তা বুঝতে পারছেন না আগের বারে কোনো ইয়ে করি নি আপনি কিন্তু বেশ ভালো দেখে একটা গাইড দিবেন আর গাড়িটা যেন ভালো থাকে মা কিন্তু অসুস্থ তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে না না একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যেন সমুদ্রের ধারে থাকে বুঝতে পারছেন তো ওনারা ঘুরতে পারবেন না আমরা এক দিন নন্দন কানন যাবো একদিন চিল্কা হ্রদটা যাবো আরেক দিন ঘোরা তো আমার আছেই কিন্তু মা আর দুজন ঘোরে নি তো সেই নতুন ইয়ে হয়েছে না ওটাতে ঘোরাবো হ্যাঁ বৃন্দাবনটা হয়েছে ঠিক আছে আপনি একটু দেখে শুনে রেটটা নেবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা আপনি কিন্তু সমস্ত কিছু আমরা বাইরে রান্না বান্না করবো না টিফিন চা থেকে আরাম্ভ করে আপনার সব ঠিক আছে আপনি যেয়ে আগে ভাগে একটু ব্যবস্থা করুন আমি কালকে বিকাল বেলাতেই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি দাদা আচ্ছা রাখি আমি অবশ্যই যাচ্ছি আপনি ভালো থাকবেন হ্যাঁ কিন্তু একটু দেখে শুনে করবেন দাদা হ্যাঁ রাখছি দাদা